আমি কিছুদিন আগে একটি শ্যাম্পু কিনেছিলাম শ্যাম্পুটি যত টাকা লেগেছিল তার তুলনায় তার পরিমাণ অনেক বেশি ছিল শ্যাম্পুর গন্ধও খুব সুন্দর ছিল এবং লাগানোর পর আমার চুল পড়ার পরিমাণ অনেক কমে গেছে এবং খুব ভালোভাবে চুল পরিষ্কার হয়েছে আমার শ্যাম্পুটি ব্যবহার করে খুব ভালো লেগেছে